হ্যাঁ আমি উচ্চতায় উঠতে ভয় পাই আমি উঁচু সিঁড়িতেও উঠতে পারি না ভয় পাই আমার আমার হাঁটুতে খুব ব্যথা তার জন্য উঠতে আমার খুব অসুবিধা হয় আরোহন করবার সময় আমি একবার ভয় কাটিয়ে উঠতে পেরেছিলাম একবার আমার মাসানজোরে ঘুরতে গেলাম ওখানে পাহাড় ছিলো অনেক কষ্টে বরের সাহায্যে আমি উঠতে পেরেছিলাম খুব ভয় লাগছিলো কিন্তু আমার মেয়ে বর দিদির মেয়েরা জামাই সবাই ছিলো বলে সবাই মাঝে মাঝে আমাকে ধরে নিয়ে গিয়েছিলো সেইখানে